আমাদের বাড়ির সামনে একটি লাইব্রেরী আছে সেটি হল ঠাকুরবাড়ি বাজারে লাইব্রেরীটা খুব সুন্দর লাইব্রেরীর ভেতরে প্রচুর বই খাতা আছে গরমকালে বসার জন্য ফ্যানও আছে কেন ভেতরটা তো প্রচণ্ড গরম তার জন্য ফ্যান লাগানো আছে এবং চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে যাতে বসে লাইব্রেরীর য সমস্ত রকম বই পড়ে সবাই আনন্দিত হয় এবং পথের পাঁচালি চোখের বালি ঘরে বাইরে দেবদাস শ্রীকান্ত সবই পড়েছি সব থেকে বেশি ভালো লাগতো পড়তে সেটি হল শ্রীকান্ত